বাড়িতে অনেক গাছপালা আছে তো সেই সব গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের গ্রামে যেসব ভালো ভালো কৃষকরা আছেন যাদের অনেক বড়ো সবজি বাগান আছে অনেক অনেকটা জমি ধানের জমি চাষ করে তাদের থেকে আমি পরামর্শ নিয়ে থাকি যেমন বলুন ধান গাছ রোয়ার পরে সেই ধান গাছটা কোন সময়টা কেমন সাদ দিতে হবে কেমন খোয়ালি করতে হবে কোন সময়টা কেরকম ওষুধ মারতে হবে কখন কেরকম এস্প্রে করতে হবে তারপর ফলনটা ভালো হবে তাদের থেকে আমি পরামর্শ নিয়ে থাকি যেমন আবার বাড়িতে সবজি চাষ করেছি সেই সবজির পাতায় ছোটো ছোটো পোকা আছে সেই পোকাগুলো পাতা খেয়ে নেয় সেই পাতা থেকে রক্ষা পাওয়ার জন্যেও কী ওষুধ মারতে হবে কী সার মারতে হবে সেগুলো ওই যারা বেশি বেশি জমি চাষ করে তাদের থেকে আমি জেনে নিই পরামর্শ নিয়ে নিই এবং কিছু পরামর্শ তাদের থাকে কিছু পরামর্শ আমি নিজের থেকে নিজের অভিজ্ঞতা থেকে একসঙ্গে ইয়ে করে সেটা তৈরি ঠিক করার চেষ্টা করি তো বড়ো বড়ো ফল গাছেরও আছে সেই সব কিছু কিছু গাছে ফল ধরে আবার ফল পড়ে যায় ফলগুলো হয় না শুধু কুঁড়ি হয়ে ব্যাস ফুল হয়ে পড়ে যায় তো সেগুলো আমি যারা ভালো জানে তাদের সম্পর্কে তাদের থেকে পরামর্শ নিয়ে সেই গাছগুলো আমি করি